আমি সকালে উঠে আমার গরুকে আমি গোয়াল ঘর থেকে বের কর বের করি বের করার পর তাকে খড় কেটে খাওয়াই খড় খাওয়ানো হয়ে যাওয়ার পরে তার কিছুক্ষণ পর দশটার দিকে ওকে ফ্যান ভাত দেওয়া হয় ফ্যান ভাত দেওয়ার পরে একটু মাঠে যায় ওকে নিয়ে ঘাস খাওয়ানোর জন্য মাঠতে ঘাস খাওয়ানো হয়ে যাওয়ার পর বাড়িতে নিয়ে আসা হয় বাড়িতে নিয়ে মানে কিছুক্ষণ ওখানে থাকলো থাকার পর বাড়িতে নিয়ে এসে ওকে যত্ন নেওয়া হয় আরো কারণ আমার গবাদি পশু এখন প্রেগনেন্ট যেহেতু যে এমন একটা মানুষকে যেরকমভাবে প্রেগনেন্টের টাইমে যেরকম যত্ন নেওয়া হয় সেরকমই আমি আমার গবাদি পশুকে আমার গরুকে সেরমভাবেই আমি যত্ন নিই একটা বাচ্চার মতোন আর এখন ঠান্ডা পড়ছে যেহেতু সেই জন্য আমরা যেরকম পোশাক পরি সেরকম আমার গবাদি পশুকেও পরাই আর আমার যে ঘরটা থাকে আমার গবাদি পশু আমার গরু যেই ঘরটা থাকে সেই ঘরে আমি ভালো করে ঢেকে রাকি যাতে ঠান্ডা বাতাস ওকে না মানে কোনো ঠান্ডা লেগে যায় কারণ ওভি পশু ঠান্ডা লেগে গেলে ওর বেশি আরো কষ্ট হবে বলতে তো পারবে না সেই জন্য আমি ওকে ওরমভাবে রেখে দিই রাখা হয়ে যাওয়ার পরে ফের আবার মানে ডক্টরের কাছে নিয়ে যাওয়ানো হয় কোনো কিছু অসুবিধা হলে সেখানে ওদের ইঞ্জেকশান করানো হয় ওখান থেকে ফের নিয়ে আসা হয় নিয়ে আসা হয়ে গেলে বাড়িতে যেরকমভাবে এখন রাখা হচ্ছে এরকমভাবে মানে অনেক যত্নসহ রাখা হয় এরকমভাবে আর আমার গবাদি পশু তো মানে চা ও খায় এমন নয় চা ও খায় চা খাওয়ানো হয়ে যাওয়ার পর সকালে উঠে ওকে চা দিতে হয় চা দে এরমভাবেই আর আমার গবাদি পশু পুরো মানুষেরই মতোন এরমভাবেই আমার গবাদি পশুকে আমি যত্ন নিই